আমি ছোটোবেলা থেকেই সংগীত বিলাসী মানুষ আমি ছোটোবেলা থেকেই সংগীতের সুর এবং তার তাল নিয়ে ভাবতাম এবং সেগুলি কীভাবে আমি করতে পারবো সেগুলি নিয়ে ভাবতাম এই সেই ভাবুক দেখে আমার বাবা আমাকে ভর্তি করে দিয়েছিলেন একটি তবলা প্রশিক্ষণ কেন্দ্রে যেখানে আমি তবলা বাজানো শিখেছিলাম এবং প্রথম তিন থেকে চার বছর আমি তবলার কিছুই বুঝতাম না আমি কীভাবে কী হচ্ছে সেগুলো সম্বন্ধে বুঝতে পারতাম না ফলে আমাকে আমার বাড়ি থেকে এবং আমার তবলার শিক্ষকের কাছ থেকে বকা খেতে হয়েছিলো তারপর থেকে আমি তার ওপর আগ্রহ জন্মায় এবং সেইটি আমি কো বাজাতে শুরু করি এবং এখন বর্তমান সময়ে এটি আমার মানসিক এবং শারীরিক শান্তির জন্য শান্তি প্রদান করে যা আমাকে একজন সামাজিক মা যোগাযোগ মাধ্যম হিসেবে উপস্থাপন করে আমি অনেক বড়ো বড়ো সংগীত শিল্পীদের সাথে আমি আমার তবলা পরিবেশন করেছি যা আমার কাছে খুবই ভালো লেগেছে ভবিষ্যতে আমি যে যন্ত্রটি শিখতে চাই সেটি বলতে গেলে প্রথমেই যে নামটির কথা আসে সেইটি হচ্চে গিটার আমি গিটার শিখতে চাই কারণ গিটারের যে প্রতিটি স্কেলের যে আওয়াজ সেটি শুনতে আমার খুবই ভালো লাগে এবং আমি জানতে চাই যে ওই গিটারের মধ্যে কীভাবে সেই আওয়াজটি তৈরি হয় এবং সেই যে অসীম সুর সে সুরগুলো কীভাবে আসে এবং দ্বিতীয় যে বাদ্য যন্ত্রটি আমি শিখতে চাই সেটি হলো পিয়ানো পিয়ানোর যে সুর সেটি আমার খুবই ভালো লাগে এবং এটিও আমি শিখতে চাই